খোলা জলে সাঁতার কাটার সঙ্গে থাকার উপায়গুলি কী কী বড়ো জলাশয় সাঁতারের সময় কী কী বাধা আসতে পারে যেমন পিচ্ছিল শিলা শৈবাল শক্তিশালী প্রবাহ ইত্যাদি এইসব জায়গা থেকে অনেক রকমের সমস্যা হতে পারে অনেক সমস্যা হতে পারে এবং সেই সব শক্তি কোনো সাঁতার কাঁটার সঙ্গে নিরাপদ থাকার উপায় হল সাঁতারের সময় বাধা আসতে পারে এবং বড়ো জলাশয় সাঁতার কাঁটার সময় এই রকম পিচ্ছিল শিলা শৈবাল আটকে যেতে পারে এবং এইসব থেকে শৈবাল শক্তিশালী প্রবাহকে বাধা প্রাপ্ত করতে পারে এবং সত্যি খুব সমস্যার মধ্যে পড়তে হয়